কৃষিকাজে কৃষকদের জলের দরকার যেরকম বর্ষাকালে অতিরিক্ত জলটা ভালো না কৃষকদের জল নাহলেও চলে না আবার জল বেশি হয়ে গেলেও কৃষকদের ক্ষতি যেরকম গ্রীষ্মকালে অনেকরকমের চাষ হয় ভেরি ঝিঙা পটল কুমরি অনেক রকমের চাষ হয় বর্ষাকালে যেরকম আমাদের ধান চাষ হয় ধান চাষে জলের প্রয়োজন অনেক জলের প্রয়োজন আবার অতিরিক্ত জল হলে তাহলে কৃষকদের ক্ষতি মাঝামাঝি জল থাকবে তারপরে তাহালে কৃষকদের ক্ষতি হয় ক্ষতি হয় না জল থাকলে বেশি জলেরও প্রয়োজন নেই আবার কম জলেরও প্রয়োজন নেই কিন্তু কৃষকদের যখন চাষবাসের সব কিছু ভালো হয় তখন কৃষকদের মনে একটা আনন্দ হয় কৃষকদের জন্য এই পৃথিবীর মানুষ বেঁচে আছে কৃষকরা চাষ না করলে তো এ পৃথিবীর মানুষরা তো খেতে পারবে না কৃষকরাই কৃষকরাই আমাদের ভগবান কেন না কৃষকদেরই জন্য আমরা খেতে পাই